হ্যালো এখানে কি রেলওয়ের টিকিট বুক করা হয় আমি আসলে চেন্নাই যাব আমার বাড়ি আপনার গ্রামেই তো আমি এখানে ফোন করেছিলাম আমার একটা চেন্নাই যাওয়ার স্লিপারে টিকিট বুক করার জন্য স্লিপার টিকিট বুক করার জন্য বুঝতে পেরেছেন আমি যাব গত আজকে তোমার আট তারিখ আমি যাব সতেরো তারিখের দিকে যাব তো টিকিট কি কনফার্ম ধরবো আচ্ছা আচ্ছা তো কোন টাইমে ট্রেনটা আছে বলুন তো মানে যে এক্সপ্রেসটা ওই এক্সপ্রেসটা কোথায় কোন টাইমে আছে রাত্রি বারোটারটা গিয়ে পৌঁছাবো সকালে তাই তো না কি ওই ভোরের দিকে

আচ্ছা আর ওই স্লিপ আচ্ছা আচ্ছা স্লিপারের জন্য টিকিটের দামটা কি কি আপনি জানেন না কি দেখে জানাবেন স্লিপারের জন্য যে টিকিটের দামটা আছে আপনি কি জানেন না দেখে জানাবেন হুম আচ্ছা আচ্ছা টিকিটের আচ্ছা দাদা তবুও কি মনে হয় যে এতদিন আগে থেকে বলছি পেয়ে যাব না আর টিকিট বুক করার জন্য আপনাকে তাহলে কী কী জিনিস দিয়ে আসতে হবে টাকা কি এবার বলুন হু টিকিট দুটো হবে আচ্ছা টাকাটা না দুটো স্লিপার হবে না না এমনি নন এসি স্লিপার আচ্ছা টাকাটা হচ্ছে কি আমি কি অনলাইন করবো না কি আপনার ওখানে হাতে দেওয়ার ব্যবস্থা আছে কি ব্যাপারটা বললে ভালো হতো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমি এই নম্বরে টাকার অ্যামাউন্টটা আমি আপনাকে আগে আধার কার্ডটা পাঠাই তারপর কত টাকা লাগছে আপনি দেখে আমাকে বলে দেবেন তাহলে আমি আপনাকে টাকাটা অ্যাডভান্স করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে